আমি সোনারপুর থেকে দমদম যাবার জন্য একটা ক্যাব বুক করি এবার ড্রাইভার দাদা তিনি ক্যাব নিয়ে আসেন এইবারে আমি ক্যাবে বসি এবার বসার পর এবার ড্রাইভারের সথে আমার ভালোই কথোপকথোন চলছিলো যে কারণ আমি এখানকার নতুন এখানে আমি কিছুই চিনি না কিছুই জানি না আমি এবার তিনি আমাকে অনেক সাহায্য করেছেন আমাকে অনেক হেল্প করেছেন অনেক জায়গা চেনার জন্য খুব ভালো ভাবে আমাকে তিনি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করছিলেন আর তারপর তিনি আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন এবং আমাকে কিছু জায়গা দেখিয়ে দিলেন আমি যেই জায়গায় যাবো সেই জায়গাটা আমি অতোটা চিনি না আমাকে সেই জায়গাটা তিনি বলে দিলেন আর আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন আমি এত গাড়ি চড়েছি আজ পর্যন্ত কিন্তু এরকম এনার মতন আমাকে আজ পর্যন্ত কেউ হেল্প করে নি আর আমি তাই জন্য এনাকে ফিডব্যাকে ফাইভ স্টার দিতে চাই আর উনি আর আমি ওনাকে আরো এক্সট্রা পঞ্চাশ টাকা আমি দিতে চেয়েছিলাম কিন্তু উনি আমার কাছ থেকে নিতে চায় নি নেয় নি আর উনি খুব ভালো আর আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন আমি এই জিনিসটা দেখে খুব মুগ্ধ হয়েছি